হ্যাঁ হ্যাঁ আজাদ হিন্দ পাঠাগার থেকেই বলছি বলুন আচ্ছা ফিজিওলজি সেকেন্ড ইয়ার আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলুন কোন বই ফিজিওলজির কোন বই খুঁজজেন ও ওই টুয়েলভ বুক অফ মেডিক্যাল ফিজিওলজি ওই তো একটুখানি দাঁড়াবেন একটুখানি আমি দেখে নিয়ে আমি রেজিস্টার দেখে আপনাকে বলতে পারবো গাইটঅ্যান হল যতদূর সম্ভব ছিলো আসলে এটু বেশি ডিমান্ডের বই তো বেশিরভাগ জায়গাতেই নিই নেয় হ্যাঁ ওই রয়েছে রয়েছে রয়েছে এটি রয়েছে না এটা একদমই রিসেন্ট রিসেন্ট যেটা এই দু হাজার চব্বিশে এটাই রয়েছে পুরনো এডিশানগুলো আসলে তাড়াতাড়ি বেরিয়ে যায় সব সময় কেউ না কেউ নিচ্ছে তো পুরনো এডিশানটাই লোকে বেশি খুঁজছে হ্যাঁ ওই এস কে লোধার মেডিকেল ফিজিওলজি রয়েছে কিন্তু ওটা সেকেন্ড ইয়ারের তোমাদের একটু পাবলিশারকে জিজ্ঞেস করতে পারো নাহলে পি কে ব্যানার্জী হবে ফিজিওলজির ওটার বরং একটু পুরনো এডিশান অ্যাভেলেবেল রয়েছে আমাদের ওই সাতাশ দিনের একটা টাইমলাইন থাকে তোমার বই নেওয়া যেদিন ইস্যু করবে তারপর থেকে সাতাশ দিনের মধ্যে এটা রিটার্ন করতে হবে আর প্রথম পাঁচদিনের কন্সিডার করা যায় যে হতে পারে কোনো কারণে তুমি আসতে পারো নি প্রথম কিন্তু তারপর থেকে পার উইক দশ টাকা করে আপনাকে কিন্তু ফাইন দিতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ